হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনুন না আমি একটু তো কাজে ব্যস্ত আছি আমি এক জায়গায় লিক সারাচ্ছি যেতে একটু দেরি হবে আমি তো একো এখন ধরুন আজকের তো যাওয়াই যাবে না আগামী দিন কটার সময় গেলে হবে বলুন শুনুন না আমি যে কাজটা ধরেছি এই কাজটা আমাকে সারতে তো হবে এই কাজটা তো আর ফেলে যেতে পারব না তাহলে আপনি এক কাজ করুন অন্য অন্য একটা মিস্ত্রি দেখে নিন আরে ভালো মিস্ত্রি নিয়ে কাজ করতে গেলে একটু সময় বেশি দিতে হবে

এক কাজ করুন না ওখানে পলিথিন কাগজ নিয়ে জড়িয়ে দিন না ওটা দিয়ে দেখুন না একবার আমি যেটা বলছি সেটাই করুন না হ্যাঁ হ্যাঁ ওখানে ভালো করে একটা পলিথিন কাগজ নিয়ে বেঁধে দিন যেখান দিয়ে লিক করছে লিকটা বন্ধ হয়ে থাক শুনুন না আমি কাজ না দেখে চার্জটা কী করে বলব আপনার কতটা কাজ কতটা লিক হ্যাঁ আপনি বললেন তো এক জায়গায় লিক আমি গিয়ে দেখব এখন বিশ জায়গায় ফুটো হয়ে গিয়েছে আরে ফুটোই তো দুুনিয়া এখন কোথায় কত ফুটো হয়েছে সেটা এখন তো দেখতে হবে আমাকে ঠিক আছে